আমার এলাকায় পর্যটন শিল্পের উন্নতির জন্য বিশেষ করে রাস্তাঘাটের সুযোগ সুবিধা দিতে বলবো কারণ রাস্তাঘাটের যতো উন্নতি হবে যেসব পর্যটকরা এখানে আসবেন ভ্রমণ করতে তারা আসতে আনন্দ উপভোগ করবে রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছ লাগানো দরকার আর ফুলের গাছ তাহলে দেখতেও প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলবে এছাড়াও যে বিভিন্ন ধরনের যে যে টুরিস্ট স্পটগুলি আছে সেগুলিকে রক্ষণাবেক্ষণ করা দরকার আর নাহলে এগুলো অচিরে ধ্বংস হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে যারা আসবে তাদের নিরাপত্তার জন্য সরকারকে বাড়তি একটি দায়িত্ব নিতে হবে এবং এই টুরিস্ট স্পটগুলো রক্ষণ করার জন্য একটি সক্রিয় ভূমিকা সবাইকে নিতে হবে তা নাহলে এক দিন এই টুরিস্ট স্পটগুলি ধ্বংস হয়ে যাবে এবং উন্নত স্যানিটাইজেশান পরিষেবা এখানে দিতে হবে না হলে বিভিন্ন ধরনের মারণ ব্যাধিও সৃষ্টি হতে পারে